আমি মনে করি যে কিছু লোক আছে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য ধর্মের সুযোগ নেয় এবং ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করে এক কথায় আসা যাক যে বলাটা হয়তো ঠিক হবে না আমি কোনো পার্টির নাম উল্লেখ করতে চাই না সেইখানে অনেকেই নানা রকম ধ্বনি উচ্চারিত হচ্ছে জয় শ্রী রাম ধ্বনি কেউ কেউ রাম নাম ধ্বনি অনেকই অনেক রকম ধ্বনি উচ্চারিত হচ্ছে এই ধ্বনি নিয়েও আমাদের দেশে বা আমাদের সমাজে কম বিতর্কের সৃষ্টি নে হয় নি সেখানে আমার একটাই বক্তব্য ধর্ম যে যার ঈশ্বর সবার কাজেই ধর্মও বড়ো কথা নয় আমরা সনাতন ধর্মে বিশ্বাসী ঠিকই কিন্তু রাজনৈতিক দিকটা রাজনৈতিক জায়গায় ধর্মের দিক ধর্মের জায়গায় আমরা সকলেই মানুষ আমরা সকলেই এক আপনি মুসলিম হতেই পারেন আমি হিন্দু হতেই পারি কাজেই কে কী ধর্ম বা কে কী সেটা বিচার কর বিচার্য বিষয় নয় আমরা সকলেই মানুষ আমি আপনি আমি আপনি আমরা সকলেই মানুষ আমার যদি ব্যক্তিগত মতামত হিসাবে বলতেই হয় তালে আমি এটাই বলতে চাই যে মানুষ এগোচ্ছে যুগ বদলাচ্ছে কাজেই রাজনৈতিকতার দিকটা রাজনৈতিক দিকটাই থাক আমাদের এখন ধর্মের দিক ধর্মের দিকেই থাক কোনো রকম ধ্বনি উচ্চারণ করেই যদি রাজনৈতিকতা জিতে যেতো তাহলে অনেক কিছুই হয়ে যেতো কাজেই সব কিছু সব জায়গায় মানায় না কোনো রকম ঝগড়া ঝামেলা বিবাদ সৃষ্টি না করে যে যার নিজেদের কাজে মন দিক যাতে সমাজ উন্নত হবে এবং আমাদের দেশেরও উন্নতি হবে বলে আমি মনে করছি ধর্মকে ব্যবসা হিসাবে হিসেব করা চলে না ধর্মকে ধর্মের জায়গায় রাখা উচিত এবং কর্মকে কর্মের জায়গায় সব কিছু এক করে দেওয়া উচিত নয় কখনোই